হ্যালো নমস্কার দাদা আপনি কি কলকাতা ক্যাফে থেকে কথা বলছেন হ্যাঁ আমি একটা খাবার অর্ডার করতে চাই আমি এক প্লেট মোমো অর্ডার করতে চাই হ্যাঁ হ্যাঁ আমার লোকেশান হলো দাদা আমি গড়িয়া থেকে কথা বলছি হ্যাঁ ওখানেই দিয়ে যেতে হবে আপনাকে আপনি যদি পারেন আধ ঘন্টার মধ্যে একটু দেওয়ার ব্যবস্থা করবেন আর বলছি স্যুপটা যাতে অনেক্ষণ গরম থাকে না সেইভাবে প্যাকেজিং করে দেবেন প্লিজ কারণ মোমোর সাথে স্যুপটাই তো মানে খাবার আসল মানে খাবার জিনিস না তো মোমোর স্যুপটা যদি একদম ঠান্ডা হয়ে যায় তো মোমোটা খেতে খুব খারাপ লাগবে তো একটুখানি দেখবেন যাতে খুব ভালোভাবে বন্ধ করে কন্টেইনারটা থাকে যাতে সেই স্যুপটা একদম গরম থাকে এইভাবেই আপনি প্লিজ একটু দিয়ে যাবেন হ্যাঁ হ্যাঁ হ্যাঁ দাদা এক প্লেটই বেশি না এক প্লেটই দেবেন আচ্ছা অফার চলছে ঠিক আছে তাহলে দু প্লেট অর্ডার নিয়ে নিন হ্যাঁ হ্যাঁ ঠিক আছে হ্যাঁ তাহলে দু প্লেটই অর্ডার থাক আপনি দু প্লেটই দেবেন আর স্যুপটা একটুখানি দেখবেন দাদা ওটা যেন গরম থাকে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ধন্যবাদ